উন্নয়ন এবং সমৃদ্ধির ক্ষেত্রে পূর্ব মেদিনীপুর জেলার মুখ্য চ্যালেঞ্জ এবং সুযোগগুলি হল অর্থনৈতিক সামাজিক পরিবেশগত রাজনৈতিকগত যে মানে অনুন্নয়ন আছে তা সেটাকে আরো উন্নত করা যেতে পারে যেমন কর্দমাক্ত রাস্তা প্রযুক্তির নিম্নস্তর এমনকি বিভিন্নভাবে নেতারাও মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছেন যে তারা ভালো কাজ করবেন কিন্তু কোনো কিছু হয় না যেগুলো আমরা যদি এই মিথ্যে প্রতিশ্রুতিগুলো না নিই তাদের থেকে যদি বলি যে আপনারা আর সত্য কথা বলুন যে আদতে এগুলো করতে পারবেন কি না তাহলে হয়তো আমরা খানিকটাভাবেও হচ্ছে উন্নত করতে পারব আর অর্থনৈতিকভাবেও হচ্ছে অনেকটা পিছিয়ে রয়েছে পূর্ব পূর্ব মেদিনীপুর জেলাগুলি যেটা অনেকটা আরো এগিয়ে আসলে তাহলে আমরা উন্নত হতে পারব সেটা হচ্ছে রাজনৈতিক দিকটাও আছে যা যার জন্য আমরা অনেকটা পিছিয়ে আছি সেটাও উন্নত করতে পারব